আমার রান্না ঘরে অনেক অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে সেগুলি হল অত্যাধুনিক গ্যাস ওভেন গ্যাস সিলিন্ডার মিক্সার গ্রাইন্ডার হিটার মাইক্রোওয়েভ ওভেন প্রভৃতি যন্ত্রপাতিগুলো রয়েছে আগেকার দিনে এত কিছু ছিল না শুধুমাত্র উনুনে রান্না হত সাধারণ হাঁড়ি কড়াই ব্যবহার করা হত বাসনপত্র ছিল সাধারণ মশলা বাটার জন্য সাধারণ মিক্সার ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে আধুনিক যন্ত্রপাতি আবিষ্কারের ফলে মানুষের সময়ও বাঁচে অনেকটা এবং রান্না খুব সুন্দর হয় বাসন ধোয়ার জন্য পুকুর বা কুয়ো বা টিপ কলের ধারে গিয়ে বাসন মাজাতে হতো এখন রান্না ঘরের ভিতরে বাসনপত্র ধোয়া হয় আগে কাঠ কয়লা ধোঁয়া এবং কালি খুব নোংরা হতো এখন তা হয় না যে যন্ত্রপাতিগুলি আমার রান্না ঘরে আছে সেগুলি খুব আকর্ষণীয় সেগুলি আমি বার বার ব্যবহার করে খুব আনন্দ পাই এবং আমার যেকোনও সময় ওগুলো দেখে খারাপ লাগে না কোথায় বাইরে গেলে আমার রান্না ঘরের কথা খুব মনে পড়ে আমি প্রতিটা যন্ত্রপাতিকে ধুয়ে মুছে রেখে দিই ব্যবহার করার পর